হ্যালো ম্যাডাম বলছেন বলছি আমার মেয়ে অস্মিতা আমার মেয়ে আমি ওই কারণেই আপনাকে ফোন করছিলাম যে সেদিন যে আপনার চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার কাছে বারাসাতের যে অনুষ্ঠানটা হচ্ছিল ওই অনুষ্ঠানে তো হ্যাঁ অনুষ্ঠানে আমার মেয়ে মানে না পারফরমেন্স করেছিল সেই কারণে আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন কী মানে ও হল বা করতে পারল কেমন কী ওই জন্যই আপনাকে ফোন করছি না সেদিনকে আমার সময় হয়ে ওঠেনি আমার একটু বাড়িতে কাজ ছিল ওই কারণে ওর বাবাকে বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য ওর বাবাই নিয়ে গিয়েছিল ও আর অন্য কিছু সমস্যা হয়নি তো কোনো আমি বুঝতে পারছি একটু ছটফটে আমি জানি তবুও আর আমিই তো দেখি ওকে যতটা সম্ভব আমি চেষ্টা করি ওকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার সে কারণে ভালোই আপনি যেই যেই নাচগুলো দেন আমি প্রায় অনেকবারই প্র্যাকটিস করাই ওকে হুম আসলে প্র্যাকটিসটাও তো ঘরে অনেকটাই করে না ওই কারণে আপনার হুম আর মুখের এক্সপ্রেশনটা ভালো দেয় তো আমি ভাবছিলাম আর কি যদি আপনি ওকে মানে একটু আলাদা করে সময় দিয়ে যদি দেখাতেন সময় হবে কি আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে আমি পরে তাহলে আপনাকে ফোন করব আপনি তাহলে জেনে মানে কীরকম কী টাইম পাচ্ছেন সেরকম জেনে আমাকে ফোন করবেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম রাখছি তাহলে হ্যাঁ